পশ্চিমবঙ্গের স্থানীয় ব্যবসায়ী ব্যবসায়ী সম্প্রদায়ই একে অপরকে সহযোগিতাও করে এবং সমর্থন করে চা ব্যবসায়ীদেরকে সমর্থন করে পাশের মুদিখানার দোকানরা বা জলীয় পানীয় দোকানরা তারা চা ব্যবসায়ীদেরকে সমর্থন করে যাতে মানুষ মুদিখানা থেকে দোকান নেই তখন ওখানে বসে বসে চাও খেতে পারে পানের দোকান যাদেরকে পানীয় ব্যবসা যারা করে তাদেরকেও সমর্থন করে এবং ফুচকার দোকান ছোটো ছোটো খাবারের দোকানগুলিকে অনেক জায়গা থেকে সমর্থন করা হয়েছে এখানে কম দামে ভালো খাবার খাওয়া যাবে এইসব ব্যবসাগুলোকেও পশ্চিমবঙ্গের স্থানীয়রা সমর্থন করে আর এরা একে অপরকে সমর্থন করে যে এই খাবারটা এখানে পাবে ভালো পাবে বা কোন দোকান যদি মোগলাই বানায় সে বলে যদি আপনি মোমো খেতে চান তাহলে ওই দোকানে চলে যাবেন এছাড়াও ওষুধের দোকানে যখন আমরা ওষুধ কিনতে যাই কোন ওষুধ না পেলে তখন তারা অন্য একটা ওষুধের দোকানের নাম ও ঠিকানা দিয়ে দেয় যাতে ওখানে আমরা সুবিধায় জিনিস পেতে পারি মুদিখানার দোকান চাল ডাল তেল নুন এইসব দোকানে যদি আমরা কোন একটা জিনিস না পাই তারা আমাদেরকে বলে যে অপর দোকানে নিয়ে নিতে সেই দোকানটার নামও বলে দেয় বা তারা এসে দোকান থেকে নিয়ে চলে আসে সেই সব ব্যবসায়ীদের প্রচারও করে এবং সহযোগিতাও করে